ফ্রিজটি যখন কেনা হয়েছিলো তখন বলা হয়েছিলো যে ফ্রিজটি চালু করার সাথে সাথে ফ্রিজটি ঠান্ডা হয়ে যাবে কিন্তু এক ঘন্টা ধরে যে চালু করার পরও দেখা যাচ্ছে যেভাবে ঠান্ডা হওয়ার কথা ফ্রিজটি কিন্তু সেই ঠান্ডাটি হচ্ছে না